হ্যাঁ শীতের মাসগুলিতে যেহেতু গাছের পাতা খুবই সহজে ঝরে যায় তাই গাছগুলিকে রক্ষা করার জন্য যথেষ্ট পরিমাণে গাছকে জল দেওয়া হয় গাছকে ওষুধ দেওয়া হয় পরিমাণ মতো যাতে গাছগুলো ঠিক থাকে এভাবেই শীতকালে গাছগুলোকে রক্ষা করি